শিক্ষা কর্মসংস্থান এবং নেতৃত্বের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলার তরুণদের সামনে প্রধান চ্যালেঞ্জ হল এই সুযোগসুবিধাগুলি হল এখানে যেমন বাইরে পড়তে যাওয়া এরকম সুযোগসুবিধা আছে কিছু টাকা দিয়ে এবং সরকারিভাবে পেলে কোনো টাকাই লাগবে না যেমন আইটিআই আছে হোটেল ম্যানেজমেন্ট আছে নার্সিং আছে এরকম অনেক সুযোগসুবিধা আছে এবারে যার যেটিতে ভালো লাগবে যার যেটি করতে মন চাইবে হোটেল ম্যানেজমেন্ট কারো হয়তো হোটেল ম্যানেজমেন্ট ভালো লাগবে কারো হয়তো হসপিটাল ম্যানেজমেন্ট ভালো লাগবে এবারে যার যেইটি ভালো লাগবে যার যেইটি সুবিধা বলে মনে হবে সে সেটিতে যাবে তবে এবারে নার্সিংও ভালো নার্সিং করতে যাওয়া সেটা হচ্ছে তিন বছরের কোর্স কোনো এরকম আইটিআই হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এরকম পড়তে গেলে তাই হচ্ছে যেটা যেরকম কোনোটা দুবছরের কোর্স কোনোটা তিন বছরের কোর্স কেউ সায়েন্স থেকে গেলে তারটা চার বছরের কোর্স এরকম পড়ার ভিত্তিতে যে যেরকম পড়েছে তার ভিত্তিতে এবং কিছু টাকার ভিত্তিতে এরকম বছর হিসাবে ঠিক করা হয় এবং এটি পড়তে গিয়ে খুবই শিক্ষা খুবই ভালো তিনি একটা খুবই সুসম্মানের চাকরি পাবেন